হুম হ্যালো হ্যাঁ দাদা কয়েক দিন আগে এসেছিলেন না কল ঠিক করতে হ্যাঁ তো জল যে ঘোলা ঘোলা বেরোচ্ছে জল ঘোলা বেরোচ্ছে মানে আয়রন হ্যাঁ কালকে তো গতকালই ঠিক করে দিয়ে গেলেন হ্যাঁ হ্যাঁ আপনি এসেছিলেন আপনার সঙ্গে দুজন এসেছিল এই রাত কাল রাত থেকে জল হুম জল ওঠাচ্ছিলাম তো লাল হয়ে বেরোচ্ছে হ্যাঁ তো কী খাব মানে জল জল জল না উঠলে তো খেতে পারব না বাড়ির কল যে পাল্টাতে হবে ওটা কবে কবে করবেন আজকে না অর্ধেক দিয়েছি অর্ধেক এসে করে যান তারপরে বাকিটা পেয়ে যাবেন পেমেন্ট পুরো হ্যাঁ পেমেন্ট কিন্তু আমি কাজ করার পরে দেব ফুল পেমেন্ট মানে বাকি যেটা আচ্ছা আপনি আসেন আচ্ছা আপনি আসেন আপনাকে ওটাও দিয়ে দেব আর যেটা পাবেন ওটাও দিয়ে দেব ঠিক আছে কালকে কখন আসবেন কখন কখন আচ্ছা ঠিক আছে